বৃহত্তর কৃষি ব্যবসার প্রতিযোগিতা গ্রামাঞ্চলের ক্ষুদ্র কৃষকদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে এর ফলে ক্ষুদ্র কৃষকদের জন্য নিম্নলিখিত চ্যালেঞ্জগুলি দেখা দিয়েছে বাজারের নিয়ন্ত্রণ বৃহত্তর কৃষি ব্যবসাগুলি বাজারে নিয়ন্ত্রণে রয়েছে এর ফলে ক্ষুদ্র কৃষকদের জন্য তাদের পণ্যগুলি ন্যায্য মূল্যে বিক্রি করা কঠিন হয়ে পড়েছে উৎপাদন খরচ বৃহত্তর কৃষি ব্যবসাগুলির উৎপাদন খরচ ক্ষুদ্র কৃষকদের তুলনায় অনেক কম এর ফলে ক্ষুদ্র কৃষকদের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে প্রযুক্তিগত সুবিধা বৃহত্তর কৃষি ব্যবসার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকে ফলে তারা উচ্চতর ফলন এবং কম উৎপাদনে কম খরচে উৎপাদন শুরু করতে পারে ক্ষুদ্র কৃষকদের এই সুবিদাগুলির অভাব রয়েছে এই চ্যালেঞ্জগুলির কারণে অনেক ক্ষুদ্র কৃষক তাদের জমি বিক্রি করে অন্য পেশায় চলে যাচ্ছেন এর ফলে গ্রামাঞ্চলে দারিদ্রতা এবং বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে ক্ষুদ্র কৃষকদের এই চ্যালেঞ্জগুলির মোকাবেলায় সরকার এবং অন্যান্য সংস্থাগুলির নিম্নলিখিত পদক্ষেপগুলি নিতে পারে নীতি নি কৃষি নীতিগুলির উপর সংস্কার করা সরকার কৃষি নীতিগুলি এমনভাবে সংস্কার করতে পারেন যা ক্ষুদ্র কৃষকদের জন্য আরো সহায়ক হয় এর মধ্যে রয়েছে বাজার নিয়ন্ত্রণ উৎপাদন খরচ কমানো এবং আধুনিক প্রযুক্তির অ্যাক্সেস বৃদ্ধি করা কৃষি সহায়তা প্রদান করা সরকার ক্ষুদ্র কৃষকদের কৃষি সহায়তা প্রদান করতে পারেন এর মধ্যে রয়েছে ঋণ প্রশিক্ষণ কৃষি যন্ত্রপাতি কৃষি সংস্থাগুলির উন্নত উন্নতি করা সাধারণ সরকার কৃষি সংস্থাগুলির উন্নতি করতে পারে এর মধ্যে রয়েছে কৃষি গবেষণা কৃষি সম্প্রসারণ এবং কৃষি ব্রা বাজার এই পদক্ষেপগুলি গ্রহণের মাধ্যমে সরকার এবং অন্যান্য সংস্থাগুলির ক্ষুদ্র কৃষকদের প্রতিযোগিতায় টিকে থাকা এবং তাদের জীবিকা নির্বাহের ক্ষমতা উন্নত করতে সাহায্য করতে পারে